হ্যাঁ কে দুষ্টু পাল হ্যাঁ তোমার সমস্যা কি কি হচ্ছেটা কি তা আপনি কোন ডাক্তারকে দেখিয়েছিলেন এর আগে ও ও তো চুরি করা ডাক্তার হ্যাঁ আপনি কি কি কি ওষুধ দিয়েছে বলতে পারবেন হায় ওটা তো জ্বরের ট্যাবলেট আপনাকে আপনাকে তো এটা এন্টোজারমিনা খেতে হবে এই যে নরফ্লক্স খেতে হবে ওটু খেতে হবে আপনার কি সমস্যা কি পেটটা কি করছে গড়বড় করছে ও তাহলে আপনাকে ওটু দিতে হবে কিন্তু আমার মতে বলে যে এই সব উলটো পালটা ওষুধ না খেয়ে কোনো হসপিটালে যাওয়াটা বেশি আপনার দরকার এখানে তো সব ডাক্তাররা সব ফ্রডভাবে ব্যবসা করে কোনো সরকারি প্রতিষ্ঠানে যদি যান তো সেখানে বেশি ভালো হয় আর কি ডাক্তারের ব্যাপারটা হ্যাঁ পূর্ব মেদিনীপুরেরটাই এখন তো আপনার ধারে কাছের মধ্যে ভালো ওখানে ইনফ্রাস্ট্রাকচার ভালো ওখানে সমস্ত কিছু ট্রিটমেন্টও ভালো হয় এখন অনেকগুলো প্রশাসন বিভাগ ওখানে করেছে নতুন করে আউটডোরে দেখাতে যেতে পারবেন ওখানে আউটডোরে এখন ভালো হ্যাঁ ওখানে আউটডোরে অনেক রকম ভালোভাবে ডাক্তারি করানো যায় সব করানোর ব্যবস্থা করে দিয়েছে তারপর ইনডোরের ব্যবস্থা আছে এমারজেন্সিরও ব্যবস্থা আছে টেস্টিং উন্নত আপনি তো আপনার যদি ওটা যে পেটের রোগ তার তো কোনো ঠিক নেই ওটা আর অন্য কিছুও হতে পারে টেস্ট রিপোর্ট করতে হবে তারপরে ওইখানকে যেতে হবে আপনার আমার মনে হয় যে পূর্ব বর্ধমানে যাওয়াটাই বেশি ভালো পূর্ব বর্ধমানে যে ডিস্ট্রিক্ট হসপিটাল করেছে উন্নত ওটা করেছে এখন মাল্টিস্পেশালিটি হসপিটাল করে দিয়েছে ওটা ওই জায়গাতে আপনাকে যেতে হবে গিয়ে ওখানে টিকিট কাটতে হবে বাইর থেকে একটা দশ টাকার টিকিট কাটবেন দিয়ে কাটার পরে ওখানে আউটডোরে লাইন দিতে হয় আউটডোরের ডাক্তাররা দেখবে তারপর যেরকম মনে হবে ডাক্তারদের তার সেরকম ব্যবস্থা করবে কোনো রিস্ক না নিয়ে ওখানকে যাওয়াটাই ভালো পূর্ব বর্ধমানে হ্যাঁ বলুন ওর প্রাথমিক চিকিৎসা বলতে আছে প্রাথমিক চিকিৎসা জেল লাগাতে হতে পারে তাহলে একটু ভালো হবে হ্যাঁ জেল ওটার জন্য তো অনেকগুলো রোগ একসাথে তো ওই কারণেই আপনাকে বলছি ডিস্ট্রিক্ট হসপিটালে অ্যাডমিশান হোন এবং ভালো করে ওখানে চিকিৎসা হয় পূর্ব বর্ধমান আপনাদের ঘরের সামনে সব থেকে ভালো হ্যাঁ শুধু রোগ জ্বালা হলে আপনি ওই একটিই মাত্র হসপিটাল পূর্ব মেদিনীপুরের হসপিটাল গভর্নমেন্ট হসপিটাল এক পয়সা খরচা নেই দশ টাকার টিকিট কাটবেন দিয়ে লাইনে দাঁড়াবেন আপনাদের চিকিৎসা হয়ে যাবে আর কিছু জানতে চান আরে রনি রনিতার জন্য ওই হসপিটাল একই হসপিটাল ওই হসপিটালে যান নাম লেখান কাজ হবে ঠিক আছে হ্যাঁ রেখে দিন হ্যাঁ ধন্যবাদ